ড্রয়িং পেনসিল বা পেনে পেন দিয়ে হয় আর কাগজের উপরে হয় আর পেন্টিং হচ্ছে ওটা তেল রঙ বা জল রঙে হয় ওটা কার্ডবোর্ডের উপরে হয় পেন্টিংয়ের মানে ড্রয়িংয়ের থেকে পেন্টিং দেখতে বেশি সুন্দর হয় ড্রয়িং পেনসিল পেন দিয়ে পাওয়া মানে নির্দিষ্ট কী বলবো কাগজের উপরে হয় আর প্রিন্টিং তোমার জল রঙ তেল রঙে হয় ওটা আরও বেশি দেখতে সুন্দর হয় মানে কী বলবো ও ওটা হচ্ছে তোমার অনেক অনেক রকম সুন্দর কারুকার্য করা যায় পেন্টিংটা দেখতে বেশি সুন্দর হয় অন্য রকম লাগে দেখতে আর ড্রয়িংয়ে ড্রয়িংয়ে মানে পেন পেন বা পেনসিল দিয়ে এক কাগজের উপরেই হয় আর প্রিন্টিং কার্ডবোর্ড কার্ডবোর্ড কিংবা এ এর উপরেও মানে অন্য রকম দেখতে লাগে